প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বাংলাভাষার ব্যবহার পরিবর্তিত হয়েছে আগে আমরা ইন্টারনেটে বাংলা ভাষাতে করতাম এখন ওগুলো পরিবর্তন হয়ে ব ইংরাজি এবং হিন্দিতে করা হচ্ছে